ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুটিই ভীষণ অস্বস্তিকর রোগ ডেঙ্গু এবং ম্যালেরিয়াতে আমাদের শরীর খুব দুর্বল হয়ে যায় এবং মাথা প্রচুর ঘুরতে থাকে আর রক্তের পরিমাণও অনেকটা কমে যায় সেই জন্যও মানুষের হাত পা সার দেওয়া বন্ধ করে দেয় এই সময় মানুষকে প্রচুর প্রোটিন এবং ভিটামিন জাতীয় খাবার খাওয়া উচিৎ যে রকম স্যুপ ফল ইত্যাদি এছাড়াও মানুষকে প্রচুর রেস্ট নেওয়া উচিৎ এবং যদি অস্বাভাবিক শরীর খারাপ হয় সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া উচিৎ ঘরে না থেকে